বাঙালির সমাজ জীবনে বারো মাসে তেরো পার্বন সারা বছর ধরে কোনো না কোনো একটা ধর্মীয় উৎসব বা পার্বন চলেই আসছে আমাদের সামনে দুর্গোৎসব আসছে আর কয়েক মাসের মধ্যেই দূর্গা পূজা আসছে এই দূর্গা পুজোর জন্য প্রতিটি বাঙালি অধীর আগ্রহে সারা বছর অপেক্ষা করে থাকে আমরাও দেবী দূর্গাকে বরণ করে নেওয়ার জন্য ধীরে ধীরে ধীরে প্রস্তুত হচ্ছি সারা বছর এই কটা দিনের জন্য বাঙালি উদগ্রীব হয়ে থাকে তাদের আত্মীয় স্বজন পাড়া পড়শি গ্রামের মানুষ শহরের মানুষ সবাই একসাথে মিলে একটা সুন্দর বাতাবরণ তৈরি হয় সৌহার্দের পরিবেশ তৈরি হয় শুধু দেবী দূর্গাকে আহ্বান এবং তাঁর চরণে অঞ্জলি দেওয়াই নয় এই দুর্গোৎসবকে কেন্দ্র করে আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একসাথে মিলিত হই এই কটা দিন শুধুমাত্র সবাইকার সাথে দেখা হবে বলে দূর দূরান্ত থেকে অন্য প্রান্ত থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা রয়েছেন আত্মীয় স্বজন পরিবার তারা সবাই নিজের নিজের পরিবারের সাথে মিলিত হতে আসে সারা পরিবারের সবাই সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক কেনা হয় বিভিন্ন ধরনের খাবার দাবার তৈরি হয় হ্যাঁ বাড়িতে উৎসবের মেজাজ থাকে সবাই একসাথে আমরা খুব আনন্দ করি এবং আমরা একসাথে বেড়াতে যাওয়া পুজো দেখতে যাওয়া বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো সারা রাত ধরে আমরা এগুলো করে থাকি এবং এই পুজোকে কেন্দ্র করে আমাদের যে একটা পারিবারিক মেলবন্ধন এবং সামাজিক মেলবন্ধন হয়ে থাকে এটাকে আমরা খুব দারুণভাবে উপভোগ করি এই উপভোগের মাধ্যমে আমরা যে রসদ সংগ্রহ করি পরবর্তী এক বছর ধরে সেটা আমাদের চলে এইভাবে দুর্গোৎসব বাঙালির জীবনে এক সেরা উৎসব